একটি নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আমি আমার ভ্রমণের পরিকল্পনা করার সময় যে বিষয়গুলি নিয়ে বিবেচনা করবো থে তার মধ্যে প্রথম বিষয় হলো আমার অসুবিধাগুলি আমি কোনো শারীরিক বা মানসিক অসুবিধা থাকলে সেগুলিকে প্রশমিত করার জন্য আমার ভ্রমণের পরিকল্পনা করবো উদাহরণস্বরূপ যদি আমার হাঁটার সমস্যা থাকে তবে আমো আমি এমন একটি হোটেল বেছে নেবো যাতে আমার দোরগোড়ায় আক্সেস সহজ হয় দ্বিতীয় হলো ভ্রমণের গন্তব্য আমি আমার ভ্রমণের গন্তব্য সম্পর্কে গবেষণা করবো এবং নিশ্চিত করবো যে আমি সেখানে আমার অসুবিধাগুলির মোকাবিলা করতে সক্ষম হবো উদাহরণস্বরূপ যদি আমি একটি দেশে ভ্রমণ করছি সেখানে ইংরেজি ভাষা খুব বেশি প্রচলিত নয় তবে আমি একটি ভাষা অনুবাদকারী বা ট্রাভেলস গাইড বুক করে নেবো তৃতীয় হলো ভ্রমণের পদ্ধতি আমি আমার ভ্রমণের পদ্ধতি বেছে নেওয়ার সময় আমার অসুবিধাগুলি বিবেচনা করবো উদাহরণস্বরূপ যদি আমার চলাচল করার সমস্যা থাকে তবে আমি বিমানের পরিবর্তে ট্রেন বা বাসের মতো একটি ধীর গতির ভ্রমণ পদ্ধতি বেছে নিতে পারি ভ্রমণের সময়কাল আমি আমার ভ্রমণের সময়কাল বেছে নেওয়ার জন্য আমার অসুবিদাগুলি বিবেচনা করবো উদাহরণস্বরূপ যদি আমার ক্লান্তি বা মানসিক চাপের সমস্যা থাকে আমি একটি সংক্ষিপ্ত ভ্রমণ পরিকল্পনা করবো এছাড়াও আমি যেগুলি অনুসরণ করবো তার মো সেগুলি হলো ভ্রমণের আগে আমি আমার ভ্রমণের গন্তব্যের জন্য প্রয়োজনীয় কোনো বিশেষ প্রস্তুতি বা অনুমতি নিশ্চিত করবো আমি আমার ভ্রমণের সময় আমার সাতে প্রয়োজনীয় সমস্ত ওষুধ বা চিকিৎসা সরঞ্জাম রাখবো আমি একটি ভ্রমণ বিমা কিনবো যা আমার অসুবিধাগুলির জন্য প্রয়োজনীয় এই বিষয়গুলির বিবেচনা করে আমি একটি নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য আমায় যথা সাধ্য চেষ্টা করবো